জল বিশুদ্ধ রাখার জন্য এবং বিশুদ্ধ করার জন্য কিছু ঘরোয়া উপায়ও করা প্রয়োজন কারণ বাইরে থেকে যে জল আসে ও কল থেকে যে জল আসে সব জল এবং সবসময়ের জল বিশুদ্ধ থাকে না ও পরিষ্কার থাকে না তাই বাইরের থেকে জল আনার পরিষ্কার জল আনার পরও নিজেদের দরকার ঘরে আরেকবার বিশুদ্ধ করে নেওয়া বিশুদ্ধ করার জন্য বিশেষ করে কিছু কিছু উপায় আছে যেমনকি ঘরে ফিল্টার লাগানো ফিল্টার লাগিয়ে রাখলে কি উপায় হয় ফিল্টার লাগানোর পর জল যদি ফিল্টার এর ভিতরে ঢালা হয় সেটি ফিল্টার হয়ে জলটি পড়ে এবং সেই জলটি সম্পূর্ণ বিশুদ্ধ থাকে যেটি আমরা পান করার যোগ্য থাকে এবং জল ফুটিয়ে খাওয়া জল ফুটিয়ে খাওয়ার পর অনেক কিছুই উপাদান আছে অনেক কিছুই ভালো ঘটে শরীরে জল ফুটিয়ে খাওয়া দরকার এবং ফুটানো জল খেলে অনেক রোগ বিধিও কমে ও অনেক জীবজন্তুও মরে

মোটর যেখানে মোটর থাকে জলের মোটরের ওখানে জালি লাগিয়ে রাখা জালি লাগানোর ফলে কি হবে যত নোংরা আবর্জনা থাকবে যত পোকামাকড় থাকবে সব জালিতে আটকে যাবে এবং পরিষ্কার বিশুদ্ধ জল আসবে আমাদের ঘরে তো মোটরে পাইপ মোটরে জালি লাগিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ জলে ঢাকা দিয়ে রাখা এবং জলের বালতিতে ঢাকা দিয়ে রাখা জল ভরার সময় কলে বা পাইপে কাপড় বাঁধা এবং বালতিতে সবসময় জল ছেঁকে রাখা যেখানেই জল খাও খাবার আগে জল দেখে নেওয়া জলে একদমই যেন নোংরা না থাকে তো নোংরা না থাকে জল অনেক সময় ফিল্টারেও কাজ করে না এবং এই উপায়গুলো কাজ করে না অনেক সময় তো একটি উপায় আরেকটি আছে সেটি হল বাজার থেকে ফিটকারি কিনে নিয়ে আসো ফিটকারি কিনে নিয়ে আসার পর ফিটকারি আনা জলে ডুবিয়ে রাখো ডোবানোর পর কিছুক্ষণের মধ্যে দেখবে ফিটকারি আপনার জলটিকে পরিষ্কার করে দিয়েছে এই উপায়ও আপনি করতে পারেন এবং এগুলো হচ্ছে সবই ঘরোয়া উপায় এই ঘরোয়া উপায়গুলো নিজেদেরকে দেখেশুনে চালাতে হবে যেন সবসময় জল পরিষ্কার থাকে আর আমাদেরকে পরিষ্কার জলই খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তো সবসময় চেষ্টা করবেন জল যেন পরিষ্কার থাকে জল যেন বিশুদ্ধ থাকে জলে যেন কোনো নোংরা আবর্জনা পোকামাকড়

জিনিসই যেন না পড়ে সবসময় জল ঢাকা দিয়ে রাখবেন

সবসময় বিশুদ্ধ পরিষ্কার জল পান করুন তাইলে আপনার শরীর সুস্থ থাকবে